ভারতের স্বাস্থ্য ব্যবস্থা বলতে আমাদের এখানে হ্যাঁ উন্নতি হয়েছে ভালোভাবেই উন্নতি হয়েছে কিন্তু বাইরের তুলনায় একটু একটু কম আছে যেমন এখানে আমরা গেলে প্রচুর প্রচুর লাইন দিতে হয় তারপরে কিন্তু বিনে পয়সায় বিনে পয়সায় আমাদের ডাক্তার দেখানো হয় তাপরে অনেক কিছু ফ্রিতে পাওয়া যায় ওষুধপত্র পাওয়া যায় তারপরে অনেক সুযোগ সুবিধা আছে কিন্তু আর একটু বেটার হলে খুব ভালো হয় কারণ আমাদের এখানে তো এখানে এও বাইরের তুলনায় এখানে একটু আর একটু হলে ভালো হয় যেমন যেমন বলুন আমাদের এখানে প্রায় ডেটে ডাক্তার দেখাতে গেলে প্রচুর টাকা নেয় আর এখানে রুগী রুগীদের অনেক দূর দিয়ে দূর দিয়ে আসতেও হয় তাদের পরিশ্রমও আছে বা গ্রামের দিকে অতটাও হয় নি ভালো কিন্তু এখানে হয়েছে ভালো হয়েছে বাইরের ত বাইরের দেশে যেমন কি ওখানে প্রচুর টাকা পয়সার খেলা আছে এখানে ততটা পয়সা টয়সা নেওয়া হয় না সব রকম ডাক্তার আছে যেমন বিনে পয়সায় আমি দেখাতে পারি প্রাইভেট আমরা যদি অসুবিধা হয় কাজের ক্ষেত্রে আমাদের লাইন দিতে পাচ্ছি না তেমনি আমরা বাইরে গিয়ে লাইন মানে প্রাইভেটে দেখাতে পারি পয়সা থাকলে যেরকম যার যেরকম পয়সা আছে সে সেরকমভাবে সুযোগ সুবিধা নিতেই পারে আর দীর্ঘ একটু এগুলো এগুলো চেঞ্জ করা একটু ভালো ও মানে উচিত যে আর একটু বেটার হলে ভালো হয় ডাক্তার তারপরে এই ডাক্তারদের কথাই বলছি যেরকম এখন মানে কি আর বলবো সুযোগ সুবিধাটা হলে আর একটু ভালো হয় বাইরের তুলনায়